পুরুলিয়া জেলার প্রধান কৃষিপণ্য হল ধান চাষ তাছাড়াও রয়েছে সবজি চাষ তৈল বীজ তাছাড়া রয়েছে পশুপালন অনেক অনেক কিছুই রয়েছে এর মধ্যে হল ধান চাষ প্রধান জীবিকা নির্বাহের জন্য করা হয় ধান চাষ হল এমন একটি জিনিস যা ব্যক্তি আত্মনির্ভরশীল ধান চাষ করা হয় সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান বীজ রোপণ করা হয় এবং তা বর্ষার সময়ে সময়ে যেমন ধরুণ শ্রাবণ মাসে ওই বীজ তোলা হয় এবং জমিতে গিয়ে তা রোপণ করা হয় যাতে বেশি ফলন পাওয়া যায় ধান চাষ হল এই ধান আমরা তিনমাস পর অর্থাৎ শীতকাল অগ্রহায়ণ পৌষ মাসে এই ধান কাটি এই ধান কেটে আমরা বাড়িতে নিয়ে আসি তারপর ধান ঝাড়াই করা হয় তারপর ধান মিলে গিয়ে বিক্রি করা হয় সে ধান থেকে চাল উৎপাদন করা হয় সে চাল বাজারে আসে এর জন্য এছাড়াও আমরা পশু পশুপালন করে থাকি যেমন যেমন পশু পাখির মধ্যে আমরা যেমন পোলট্রি চাষ করে থাকি পোলট্রি চাষ হল এমন একটি চাষ যা চল্লিশ থেকে পয়তাল্লিশ দিন মাথায় একটি পোলট্রি বড় করা হয় এই পোলট্রি মার্কেটে বিক্রি করা হয় যা যা জীবিকা নির্বাহের জন্য কার্যকরী এবং স্বল্প টা টাইম সময়ে